হ্যাঁ অবশ্যই বাংলা ভাষাটা বিশ্বের কাছে চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে কারণ বর্তমান সময় যেভাবে ইংলিশ ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেখানে বাংলা ভাষা সব জায়গায় নিজের জায়গা করে নিতে গেলে তাকে অনেকটাকে অনেকটাই তা খাটতে হবে এবং সেসব জায়গায় নিজেকে জায়গা করতে গেলে তো চ্যালেঞ্জ হিসেবে তাকে নিতেই হবে বলে আমার আমার মনে হয় ব্যক্তিগতভাবে কারণ ইংলিশ আর হিন্দি যেন এখন সারা প্রতিটা মানুষের মুখে মুখে কারণ বাংলা ভাষা বলতে মানুষ ভুলেই যাচ্ছে তাই আমার মনে হয় বাংলা ভাষা এই বিশ্বে বাংলা ভাষাকে জায়গা করে নিতে গেলে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন তাকে হতে হবে